আমার রান্নার মধ্যে অনন্য খাবার হলো চিকেন বিরিয়ানি আর চিংড়ি মাছের মালাইকারি যদি বিরিয়ানির কথা বলা হয় তাহলে আমি এটা বলতে পারি যে যখন সাধারণভাবে মুরগির মাংস কষানো হয় সেখানে যা যা উপকরণ লাগে বিরিয়ানির মাংস রান্না করতেও ঠিক সেই সেই উপকরণগুলিই লাগে কিন্তু এখানে মানে বিরিয়ানি তৈরি করার সময় আরও কয়েকটি উপকরণ লাগে সেটা হলো ক্যাওড়া জল গোলাপ জল মিঠা আতর কেশর মেশানো দুধ আর বিরিয়ানির মশলা এবং ঘি এই উপকরণগুলো দেওয়ার পর বিরিয়ানির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর যদি আমি চিংড়ি মাছের মালাইকারির কথা বলি তাহলে এর মধ্যে সর্ষে পোস্ত কাজু বাদাম চার মগজ নারকেলের দুধ ব্যবহার করে রান্না করা হয় তাতে মালাইকারির স্বাদ আরও বেড়ে যায়